হ্যালো দিদি বলছি কি আমায় একটা বোলপুরের টিকিট দিন তো ও তা আমার বোলপুরে যেতে গেলে কোথায় যেতে হবে তা কোন স্টপেজটায় গেলে এটা পাওয়া যাবে ও আচ্ছা এই বাসটা কি আপনাদের পার্সোনাল ও আচ্ছা আপনি চাকরি করেন না এখানে ও আচ্ছা আসলে আমি ভুল করে উঠে পড়েছি তো না এই এই দিকে নতুন এসেছি এদিকে ততটা ভালো চিনি না তো এখানে কতদিন এই এই কাজ কতদিন করছেন এখানে মাইনেপত্র কীরকম দেয় ঠিক আছে তাহলে আমি নেমে যাচ্ছি আচ্ছা ওকে